আমার বর্তমানের আধ্যাত্মিক শিক্ষক বলতে গেলে যাদেরকে আমি ছোটোবেলা থেকে মানে যাদের কথা আমি পড়ে এসেছি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ হ্যাঁ বিদ্যাসাগর মানে এদের এরাই হচ্ছে আমার অনুপ্রেরণা হুম আর এদের কথা আর কী বলবে এদের সম্পর্কে এদের সম্পর্কে বলতে গেলে অনেকটা বলতে হবে হুম এদের ছোটো করে বলার কিছু নেই